আমি বিভিন্ন ধরনের পানীয় প্রস্তুত করি সাধারণত বাড়িতে তৈরি পানীয়ের মধ্যে রয়েছে তাজা তৈরি করা কফি এবং চা যা দুধ চিনি বা মশলার মতো বিভিন্ন স্বাদ এবং সংযোজন দিয়ে তৈরি করা হয় ফলের রস একটি স্বাস্থ্যকর এবং সতেজ বিকল্প প্রদান করে প্রায়শই ফল দই দই এবং মিষ্টির সাথে মিশ্রিত করা হয় ঘরে তৈরি এবং আইশড চা উষ্ণ আবহাওয়ার জন্য দুর্দান্ত পছন্দ এটি অতিরিক্ত স্বাদের জন্য বিভিন্ন ফলের আদান বা ভেষজ নিয়ে পরীক্ষা করতে করা হয় যারা অ্যালকোহলযুক্ত ককপ্লেট খুঁজছেন তাদের জন্য প্রাণবন্ত এবং সৃজনশীল স্বাদের সাথে অ্যালকোহল মুক্ত বিকল্পগুলির একটি পরিসীমা অফার করে সব শেষে ঘরে তৈরি চকোলেট বা কোকো আরামদায়ক মুহুর্তের জন্য উপযুক্ত প্রায়শই খুবই ভালো হয় ঘরে তৈরি পানীয়ের এবং আমার পছন্দ অনুসারে তৈরি পানীয় তৈরিতে আমি ভীষণ আনন্দ পাই এছাড়া নুন কাগজি দিয়ে শরবত তার সঙ্গে একটু কোনো রকমে বাজার থেকে কেনা লেমন এটার মিশিয়েও আমি বিভিন্ন পানীয় তৈরি করি এই পানীয় খেতে সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িরও প্রত্যেকেই খুব পছন্দ করে